আমার স্কুলের নাম হচ্ছে পি পি ডি হাই স্কুল তো অন্যান্য শহরে যে সব শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষাদান দেওয়া হয় সেখানে এল ই ডি লাগানো থাকে কিন্তু আমাদের স্কুলে সেরকমভাবে নেই কারণ অনেক পিছিয়ে আছে গ্রাম্য স্কুল এবং সেখানে ছাত্রর তুলনায় শিক্ষা শিক্ষকও অনেক কম এবং সেখানে ইউনিফর্মও আধুনিক সেরকমভাবে যায়নি অনেক পিছিয়ে আছে সাদা জামা এবং কালো প্যান্ট এবং বুট তো কেউই পরে আসে না এখানে কোনো এ সিও নেই গ্রীষ্মকালেও ক্লাস করতে হয় আর শ্রেণীকক্ষগুলো খুবই ছোটো এবং স্কুলগুলোতে সেরকমভাবে কোনো কর্মী নিয়োগ নেই যে স্কুলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং মিড ডে মিলের ব্যবস্থাও আছে সেই মিড ডে মিল খেতে খেতেই সবারই সময় চলে যায় পড়াশুনা আর সেরকম কিছু একটা হয় না